হ্যাঁ আমি প্রায়ই ট্যুরে বের হই এবং আমার প্রিয় পর্যটন গন্তব্যগুলি হল দার্জিলিং কাশ্মীর পুরী দীঘা ইত্যাদি পাহাড় তো আমাকে প্রায়ই আকর্ষণ করে এবং সমুদ্রের খোলা হাওয়ায় আমার মন উৎফুল্ল হয়ে ওঠে